হ্যালো হ্যাঁ নমস্কার বলছি এটা কি রাজু ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি হ্যাঁ আমার একটু আমি বেড়াতে যাওয়ার জন্য মনস্থির করছি তো আমি সেই বিষয়ে কিছু পরামর্শ আর কিছু জিনিস জিজ্ঞাসা করতে চাই আপনি একটু সাহায্য করবেন তো আমি ঝাড়গ্রাম থেকে দীঘা যাওয়ার জন্য যাব আর কি ষোলো তারিখের দিকে আর পরের মাসে তো আপনার আপনার এজেন্সি থেকে কি ব্যবস্থা করে দিতে পারবে হ্যাঁ আমরা পরিবার সমেত ছজন যাব মোট তো আর বলছি বলছি আপনাদের এজেন্সি কী কী ব্যবস্থা করে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ক্ষেত্রে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য কী ধরনের ব্যবস্থা করে আচ্ছা মানে নিয়ে যে যাচ্ছেন এখানে খাওয়া দাওয়া সেখানে হোটেলে থাকা হোটেল মানে ওই দীঘাতে যাচ্ছি যে আমরা ওখানে হোটেল বুক করতে কত কী পড়বে আমরা থাকব তিনদিনের মতো দুদিন তিনরাত্রি হুম আচ্ছা টাকাটা কোনো ব্যাপার না টাকাটা যত বলবেন দেওয়া যাবে সেরকম হোটেলটা ভালো হতে হবে আর কি হ্যাঁ এ সি রুম হলে ভালো কারণ আমার পরিবারের লোকজন এ সি রুম ছাড়া থাকতে পারে না কোথাও

হ্যাঁ তাহলে আগে থেকে বুক করে দিন বুঝলেন হ্যাঁ ক্যাব হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঘুরে আমরা তো অনেক দিন থাকব না দুদিন তিনরাত্রি বললাম তাহলে তিনদিন তো হুম ক্যাবটাকে তো ফেরত দিয়ে আসতে হবে ঠিকই

হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ সব বুকিং করে দিন হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুক করে দিন আর বলছি পরের মাসের যে আমি ষোলো তারিখে যাব ওই দিনটা খালি আছে তো আপনাদের এজেন্সির ক্ষেত্রে মানে গাড়ি টাড়ি পাব তো আগের তাহলে একটু বুক করে আমাকে কনফার্ম করুন হ্যাঁ আমি এখনই ফোনটা ধরে রয়েছি আপনি বুক করে দিন সঙ্গে সঙ্গে আমার নাম আমার নাম হচ্ছে অসীম মাহাত

ফোন নাম্বার আমি যেই নাম্বারটা থেকে ফোন করছি এই নাম্বারটাই ফোন আমি ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড থেকে যাব যেরকম সুবিধা সেরকম টাইমে গাড়ি পাঠান হ্যাঁ সকালের দিকে ছটার সময় হুম আর বুকিংসহ ইনফর্মেশনগুলো আমাকে এই নাম্বারে একটু মেসেজ করে জানিয়ে দিন ঠিক আছে স্যার আচ্ছা ধন্যবাদ